রান্না শুরু করার আগে যে যে উপাদানগুলি আর কি প্রস্তুত রাখতে হয় তার মধ্যে কাঁচা সবজি মুদিখানার কিছু জিনিস কাঁচা সবজিগুলো এনে তা প্রথমে পরিষ্কারভাবে ধুয়ে তাকে পরিষ্কারভাবে জল মানে করে তাকে মানে প্রয়োজনের মতন কেটে রাখা মানে সবজিগুলোকে কেটে রাখা সমস্ত কিছু যে রকম যে তরকারিতে যে রকম মাপের লাগবে সেই রকমভাবে কেটে রাখা তার পরে প্রয়োজনীয় যে মশলা ব্যবহৃত হবে তাকে আর কি বেটে নেওয়া মানে মশলাটাকে বেটে বা মশলার একটা পেস্ট তৈরি করে রাখা এছাড়াও পরিষ্কার পাত্রে জল মানে ভর্তি করে রাখা যে জলটা আমার রান্নার কাজে ব্যবহৃত হবে সেই জলটা ভর্তি করে রাখা এছাড়াও আমরা যেটা করি সেটা হলো যে যে বাসনে আমরা রান্না করব সেই বাসনগুলো যথারীতি পরিষ্কারভাবে মেজে ঘষে যে পাত্রটা মধ্যে রান্না করব সেটাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে হাঁড়ি কড়াই গামলা যা যা ব্যবহৃত হবে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাঘরে জোগান রাখা আচ্ছা আর যা সবজি ছাড়াও মানে চাল ডাল যেগুলো শুকনো জিনিস আর কি মুদিখানার যে জিনিসগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে মানে ভাত বসানোর আগে আগে চালটাকে পরিষ্কারভাবে ধুয়ে সেটাকে ছেঁকে নেওয়া ডালটাকে ধুয়ে সেটাকে ছেঁকে নেওয়া ইত্যাদি ইত্যাদি মানে কাজগুলো আগে করে তার পরে আমরা রান্না করি বা রান্নার জন্যে মানে বসাই